স্থানীয় সরকারের কিছু উদ্যোগ ঝাড়গ্রাম জেলায় প্রভাব ফেলছে এই উদ্যোগ বা নীতি সার্বিক উন্নয়ন ও বৃদ্ধিকে প্রভাবিত করছে জেলার সরকারি দপ্তরগুলি দ্বারা প্রদান করা পরিষেবা নিয়ে আমি বলি যে এই যে স্থানীয় সরকাররা আছে তারা উপরে খবর দেয় এই জঙ্গলখন্ড গুলিকে কেটে রাস্তাকে খুব ভালো করে তৈরি করেছে যেখানে আগে রাস্তার খুব অসুবিধা ছিলো এখন খুব একটা অসুবিধা নেই আগে যদি কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্র বা বাসে চাপার জন্য যেতে হতো তাহলে মানুষকে খুব কষ্ট করতে হতো এখন এই সরকার রাস্তা জল এবং যেখানে খুব জঙ্গল ছিলো খুব ভয় পেতো সেই সব জায়গাগুলোকে এখন উন্নতি করে আমাদের খুব ভালো করেছে